আমি এখন শহরে থাকি আমি যখন আগে মানে আমার গ্রামের বাড়ি ছিল যখন গ্রামের বাড়ি ছিলাম তখন ওখানে যেসব পাখিগুলো দেখেছিল সেই সব পাখি আমার মানে চেনার জন্য কোনো অ্যাপসের দরকার হয় না কিন্তু যেহেতু আমি একজন পাখি প্রেমী যখন অজানা কোনো পাখি দেখি মানে যেগুলো আমি আগে কোনদিন দেখিনি তখন আমি অ্যাপস অথবা আমার একজন মানে ফিল্ড গাইড বা আমার একজন বন্ধু আছে পাখি বিশেষজ্ঞ সে পাখি নিয়েই মানে পড়াশুনো করেছে তার কাছে আমি শুনি যে এটা কী মানে কী পাখি এটা আমি চিনি না সেই সমই আমার দরকার হয় এরকমই এক ধরনের একটা গল্প বলি আমি একদিন সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম সুন্দরবন জঙ্গল ওখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে হঠাৎ আমার চোখে এমন একটা পাখি পড়লো যেটা আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি পাখিটার গায়ের কালার অনেকটা কালো আর মানে হলুদ হলুদ গায়ে ডাড়ায় আছে তো আমি তো বুঝতেই পারছি না যে এটা কী পাখি তো আমি ছবি তুললাম তুলে সার্চ করলাম যখন সার্চ করলাম অ্যাপে আবার মনে হলো না যে এই পাখিটা এটা হতে পারে আমি তখন কী করলাম আার যে পাখি বিশেষজ্ঞ যে একজন বন্ধু আছে তার কাছে আমি যথাারতি ফোন করলাম ফোন করার পর তাকে যখন বললাম সে তখন আমাকে পাখিটার নাম বললো এরকমভাবেই আমি পাখিটাকে চিনতে পারলাম অনেক অজানা পাখি এমন আছে যেগুলো যখন চিনতে পারি না তখন আমার অ্যাপের দরকার হয় কিন্তু মানে আশেপাশে যেসব পাখি যেমন শালিক কোয়েল তারপরে টুুনটুনি বাবুই এসব পাখিগুলো চিনতে আমার কোন অ্যাপস লাগে না যেহেতু আমার আগে গ্রামের বাড়ি ছিল সেখান থেকেই আমি পরিচিত পাখিগুলো সম্বন্ধে